আধুনিক বিশ্বে বাংলা ভাষা এক চ্যালেঞ্জের মুকে সন্মুখীন হয়ে পড়েছে কারণ বাংলা বেশ কিছু জায়গায় ছাড়া বা দেশে ছাড়া চলে না তার মধ্যে আমাদের মাতৃভাষা বাংলা সেটা ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ বা বাংলাদেশে মাতৃভাষা বাংলা সেটা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ বাইরের দেশে গেলে এই বাংলা ভাষার

নিদর্শন পাওয়া যায় না পাওয়া যায় হয় তো কোনো একটা মানুষ সেখানে কর্মসূত্রে আছে সে হয় ভারতীয় তার কাছ থেকে পরিচয় পাওয়ার পরে সে হয় তো বাংলা ভাষা বলবে আমি কর্মসূত্রে কোথাও গেলাম জাপান থাইল্যান্ড আমেরিকা ইন্দোনেশিয়া বা কোনো একটা দেশে বা কোনো একটা কান্ট্রিতে ঘুরতে যাওয়ার পর সেখানে গিয়ে ডাইরেট আমি বাংলা ভাষায় কথা বলতে পারি না তার কারণ সেখান রাষ্ট্রীয় ভাষা আছে তারা সেই ভাষায় প্রচলিত বা সেই ভাষাটাই জানে আমার ভাষা সে তার জানবে না বা জানের প্রয়োজনও মনে করে না তাই আজকে বিশ্বর বাজারে বা বিশ্ব বিশ্বে বাংলা ভাষা এক চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে